আমি একটি গাড়ি বুক করেছিলাম তার সিট ছেঁড়া এবং হর্ন দেখছি ঠিক সময়ে কাজ করছে না এই জন্য আমি অভিযোগ জানাতে চাই